বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ছোটোর থেকে মাঝারি ক্ষুদ্র শিল্পতে যেগুলো কুঠির শিল্প আছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে যেমন তাদেরকে স্বল্প ঋণে স্বল্প সুদে ঋণ প্রদান করছেন তাদের বানানো হাতের তৈরি জিনিস সরকাররা কিনছেন এবং সরকার সেটা পাব জনগনের সামনে বিক্রি করছেন এছাড়াও তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তাদের বানানো জিনিসকে আরও সুন্দরভাবে তারা ভারতের বাজারের মধ্যে আনতে পারে এছাড়াও বিভিন্ন রকমভাবে বিভিন্ন বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠানের সাথে তাদেরকে যুক্ত করানো হচ্ছে যাতে তারা তাদের ব্যবসাকে সেইভাবে তুলে ধরতে পারে এবং সেই ব্যবসা থেকে যা উপলব্ধি করবেন তারা যেন তাদের বড় ব্যবসার সাথ যুক্ত করতে পারে এছাড়া বিভিন্ন রকমের জনসাধারণমূলক প্রকল্প চালাচ্ছেন পশ্চিমবাংলার সরকার যেখানের মাধ্যমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাঝারি শিল্প এবং কুঠির শিল্প বর্তমানে পশ্চিমবঙ্গের লাক্ষা শিল্প বেতের শিল্প চা শিল্প এই সমস্ত শিল্পদেককে বেশি করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এছাড়াও পশ্চিমবাংলার বাড়ির মহিলাদের ক্ষেত্রেও বিভিন্ন রকমভাবে তাদেরকে স্বাবলম্বী করে তোলা হচ্ছে এই ছোটো মাঝারি ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যাতে তারা বাড়িতে বসেই বাড়িতে নিজের হাতের বানানো জিনিস বর্তমান বাজারে বিক্রি করে তারা তাদের ব্যবসাকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারে